আমি মাতৃভাষা বাংলা ছাড়াও অন্য ভাষা বলতে অনুবাদ সাহিত্য পড়েছি সেটা হচ্ছে জাপানি ভাষা থেকে অনুবাদ সাহিত্য এবং রাশিয়ান ভাষা থেকে অনুবাদ সাহিত্য জাপানি ভাষা থেকে হারুকি মুরাকামি লেখা কিছু বইয়ের অনুবাদ পড়েছিলাম যার মধ্যে একটি বই ছিলো মেন উইদআউট উওমেন এবং সেটা অভিজ্ঞতা সত্যিই খুব এক ভালো ছিলো এবং যে রাশিয়ান ভাষার অনুবাদটা ছিলো সেটা হচ্ছে ফিওদর দস্তএভস্কি নামের লেখকের একটি বইয়ের বাংলা অনুবাদ অনুবাদ সাহিত্য পড়ার অভিজ্ঞতা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় তবে অবশ্যই কোনো কোনো সময়ে মনে হয় যে হয়তো তাদের যে মূল ভাষায় লেখা সেই ভাষায় যদি পড়া যেত তাহলে হয়তো লেখক কি লিখতে চেয়েছেন সেটা হয়তো আরো ভালো করে বোঝা যেত তার আবেগগুলো তার লেখনশৈলী যদি হয়তো আরো ভালো করে আমরা বুঝতে পারতাম আর আমার মাতৃভাষায় এমন অনেক বই রয়েছে যা আরো বিশ্বের অনেকের প্রত্যেকের পড়া উচিত তার মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বা শেষের কবিতা এইগুলোর নাম আপাতত মনে পড়ছে এইগুলো অবশ্যই বিশ্বের আরো মানুষের পড়া উচিত সে অনুবাদ সাহিত্য থেকেই তারা পড়লেও তাদের পড়াটা খুব উচিত